আমি প্রতি মাসে প্রায় একবার করেই গ্রামে আসি কারণ গ্রামের সুন্দর জিনিসটা গ্রামে যে পরিবেশটা আমার খুব সুন্দর লাগে গ্রামের মধ্যে মানুষ যে কীভাবে বাস করে সেগুলো আমরা শহর থেকে কিছুটাই জানতে পারি না সেই কারণেই গ্রামে আসা গ্রামে এসে এই যে গ্রামের চারিপাশে গাছপালা গ্রামে খাল বিল মাট নদী এইগুলো দেখা এবং সব থেকে জিনিস হচ্ছে যে এই গ্রামে আসলে যেটা আমাদেরকে মন কেড়ে নেয় গাছের পাখিরা কিচির মিচির ডাক গাছের পাখির আওয়াজ মৌমাছির গুনগুন শব্দ এগুলো আমরা খুব কাস থেকে শুনতে পায় এবং আমরা গ্রামের থেকে সূর্য ওঠাটা খুব কাছের থেকেও দেখতে পাই সূর্যটা যখন ওঠে তখন কী সুন্দর লাগে এবং সূর্যটা ওঠে যখন মাঠে ধানের গায়ে পড়ে তখন মনে হয় যেন মাঠে কারা ধানের গায়ে সোনা ছড়িয়ে দিয়ে গেছে যেন মনে হচ্ছে সোনার ফসলগুলো হাওয়ায় দুলছে